হ্যালো হ্যাঁ বলছিলাম দাদা এ নাম্বারটা আমাকে একজন দিলো আর কি মানে আমার একটা দোকান ওপেনিংয়ের ব্যাপার আছে সেটার জন্য নাম্বারটা দিলো তা আপনি কি কোনো কনফার্ম করছেন বা ফ্রি থাকলে একটু আমার দোকানে আর কি আসতেন

আমার দাদা ক্ষীর মোহনের মানে মিষ্টির দোকান আছে সেখানে ক্ষীর টীর তৈরি করার জন্য রাধুনির প্রয়োজন তা আপনার নাম্বারটা একজন দিল আমাকে অ্যাহ হ্যাঁ মিষ্টি ফিষ্টি সবই তৈরি করি তো তো ক্ষীরের না কারিগর আছে কিন্তু ওরা সেরকম ক্ষীর তৈরি করতে পারে না আর আমাদের এখানে ক্ষীরের মানে ভালো একটা চাহিদা রয়েছে বলে আর কি আপনার নাম্বার তো দাদা একজন দিল আমাকে ওই এখানে যারা কাজ করছে ওরা দিলো আর কি আমরা জিজ্ঞাসা করলাম যে ক্ষীর টীর যেরকম তৈরি করে কেউ যদি জানা শোনা থাকে তো তখন আপনার নাম্বারটা দিলো হ্যাঁ ভালো তৈরি করেন নাকি ওই জন্য দিলো আর কি তো আপনি ফ্রি থাকলে আমার ও

হ্যাঁ হুম হুম হু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু কাঁদিতে লাগবে আর কি আপনি ফ্রি থাকলে একটু বলেন যদি আসতে পারেন হুম হুম তা আমি তাহলে আপনার সাথে কালকে কথা বলছি নাকি ঠিক আছে